আমার প্রিয় বইস বিষয়বস্তুর বইগুলি হলো যেমন কিছু গল্পের বই প্রফেসর শঙ্কুর ডায়েরি এবং নানা ধরনের গল্পের বই থেকে আমরা নানা রকমের জিনিস শিখতে পারি যেমন প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে আমি শিখেছি কিছু জিনিসের বুদ্ধি হিসেবে কাজে লাগাতে হয় এবং এই জীবনের জন্য শুধুমাত্র এই বই পড়ে আমরা নানা ধরনের কাজকর্ম করতে পারি কারণ এই বই পড়ে থাকলে এ আমাদের এ সাধারণ জীবনের জীবনযাত্রা ভালোভাবে কেটে যাবে এ এবং খুব খুব ভালোভাবে বুদ্ধিমত্তা কাজ নিয়ে হ্যাঁ সাধারণ মানুষের জীবন সুদৃঢ় করার জন্য এই সমস্ত ও কাহিনি খুব দরকার আর এবং এবং ওই কাজগুলি এ করার জন্য আমি বন্ধু বান্ধবদেরকেও সাহায্য করে থাকি কী নানাভাবে তারা তারাও আমাকে নানাভাবে এই কাজকর্মগুলিতে সাহায্য করে থাকে কে ও ও তারাও ও খুব সহজেই এই কাজকর্মগুলিকে মেনে নিয়ে থাকে